পশ্চিমবঙ্গের প্রধান সাংস্কৃতিক ও বিনোদনমূলক কার্যক্রমগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব হল শ্রী শারদীয়া দুর্গা উৎসব পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস চোদ্দই নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিন চোদ্দই এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন এছাড়া ঈদ মহরম বখরি ঈদ বড়দিন কালী পুজো নিউ ইয়ার ইত্যাদি আছে অঞ্চল এবং সম্প্রদায় জুড়ে যেমন হচ্ছে হিন্দুরা যেমন কালী পুজো দুর্গা পুজো সরস্বতী পুজো দুর্গা উৎসব এগুলি পালন করে থাকে এবং খ্রিস্টানরা বড়দিন নিউ ইয়ার এগুলো পালন করে থাকেন এবং মুসলিমরা ঈদ মহরম বকরি ঈদ পালন করে থাকেন